কৃষি কাজের জন্য তো লোন নেওয়াই হয় প্রতিবছর তো আমরা খরিফ শস্য দেন লোনটা পাই যেটা আমাদের ধান চাষের পরেই হয় মানে আলুর সময় পাই এটা আমরা আমাদের সাধারণত আমাদের যে সামনে ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কেই পাওয়া যায় এটা তো এটাকে কৃষি লোন বলা হয় তো এতে প্রফিট বলতে অন্য যেখানে লোন নিই না কেন ওখানের থেকে এখানের সুদের পার্সেন্টেজটা কম কতটা কম বলতে এখানে দু টাকা পঁচানব্বই পয়সা সামথিং সুদ নেয় একটা হিউজ অ্যামাউন্ট দের সুদ খুব কম হয় যেটা আমাদের কৃষকদের দিতে খুব একটা খারাপ লাগে না চলে যায় তো যখন আমরা এটা ছাড়া অন্য কোনও সুদখোর মানে সুদ নেওয়া যে ব্যক্তি আছে আমাদের ওখানে ঋণ দেয় যারা তো তাদের কাছে যদি নিই তারা ফোর পয়েন্ট সামথিং উপরে নেয় তো তাদের থেকে আমাদের কৃষি কাজের জন্য আমাদের সামনে যে ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্ক অনেক বেটার ওই ব্যাঙ্ক থেকে আমরা ভালো ভালো সুবিধাও পাই যেমন কী ইয়ার্লি হিসাবে বেশি কিছু সুদের ছাড় হয় সেই সুদের ছাড়ও পাই এটা আমরা তিনটা সময় পাই তো আমাদের সঙ্গে তিনটা সময়ের মধ্যে থেকে এটা খরিফ শস্য যে হয় মানে ধান তুলে নেওয়ার পর যে খরিফ আলু চাষটা এই সময় আমরা এই লোনটা অ্যাপ্লাই করি আর এটা আলু চাষের ঠিক প্রথমের দিকে পেয়ে যাই যাতে আমাদের আলু চাষটা চলে যায় এটাই হচ্ছে আমাদের বেসিক তো এটা আমরা পেয়ে খুবই খুশি আমরা খুবই আনন্দিত যে ভালোই আমাদের এই প্রকল্পটা আসার জন্য এটা আমাদের সরকার চালিয়ে রাখছে